শেয়ার বাজার সম্পর্কে সচেতন শেয়ার বাজার ও বর্তমান বাজারের সম্পর্ক হল যেকোনও জিনিস খুব সহজলভ্য ডিজিটাল অ্যাপ ভারতে ট্রেডিং পরিবর্তন করেছে কারণ যেকোনও জিনিস খুব তাড়াতাড়ি খুব সহজেই আদান প্রদান করা হয় এবং সুবিধাজনক মূল্য এটি ঝুঁকিপূর্ণ নয়